আমি বাইকের মনের মতন ভালোবাসি বাইকটাকে বাইকটাকে আমি যত্ন নিই খুব আমার আমি জানি না আমার নিজের অতটা যত্ন নিই কিন্তু আমি বাইকের প্রতি এত ভালোবাসা আগ্রহ যা যাকে আমি সঙ্গীত সাথী হিসেবে চলি বন্ধুর মতন চ নিয়ে চলি বাইকটাকে যেখানে যাই বাইকটাকেই নিয়ে যাই বাইকটায় যদি কোনো জায়গায় নিয়ে গিয়ে বাইকটাযর গায়ে যদি কিছু কাদা বা কোনো নোংরা লাগে সঙ্গে সঙ্গে আমি বাড়িতে এসে হয় আমি নিজে হাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাইকটাকে সার্ভিস করি নাহলে আমি বাইক শোরুমে বাইক সার্ভিস সেন্টারে গিয়ে নিয়ে বাইকটাকে আমি সার্ভিস করি যত্ন করি আমি ছাড়া বাইককে অন্য কারোর হাতে দিতে ভয় লাগে কারণ বাইকটা যদি কোনো কেউ ক্ষতি করে দেয় তাহলে সে যত্ন করবে না এবং আমি কোনো জায়গা বাইকটা নিয়ে ঘুরতে গেলে অনুপ্রাণিত ঘরে যে সতর্কটা হিসেবে আমার মনে হয় যে কোনো জায়গা ঘুরতে গেলে মেন মেন শিওর লাগবে বাইকের ড্রাইভ ড্রাইভিং লাইসেন্স তারপরে বা বাইকের চড়তে গেলে মাথায় হেলমেট হাতে কভার এগুলো তো বিশেষ বিশেষ জরুরি এগুলো না থাকলে মানে বাইকে বাইকে চড়ে গেলে আমার অনেকই সমস্যা হবে তার জন্যে এইগুলো মেন সতর্কতা হলো যে বাইকের হেলমেট হাতে কভার ড্রেস এগুলো পড়ে যেতে হয় এগুলো থাকলে আশা করি আর কোনো অসুবিধা হয় না এটাই মেন তাই আমার মনে হয় এগুলোই বেশিরভাগই সতর্কতা